পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গেও বিভিন্ন ধরনের লোক বাস বসবাস করে যেমন তাদের যেমন হিন্দুদের পাশাপাশিও আছে খ্রিস্টান মুসলিম বৌদ্ধ মানে নানা ধরনেরই লোক বাস করে এবং তাদের নিজের নিজের নিজস্ব একটা ধর্মগ্রন্থ রয়েছে এবং তারা সেই ধর্মগ্রন্থগুলো তারা নিজেদের ধর্মও পালন করে যায় এবং তাদের ধর্মগ্রন্থ থেকে তারাও সেটা ব্যবহার করে যেমন বা বাঙালিরাও যেমন এই ইয়েতে থাকে বাংলা থেকে পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালি আছে বিভিন্ন সেই বাঙালিরা যেমন তাদেরও আছে ধর্মগ্রন্থ লক্ষ্মীর পাঁচালী সোনার ঘণ্টা বিভিন্ন ধরনেরই আছে রয়েছে এইভাবে আমাদের আবার হিন্দুদের রয়েছে রামায়ণ মহাভারত গীতা ভগবত এগুলোও পাঠ করে হিন্দুরা এগুলো পালন করে এভাবে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ তাদের ধর্মগ্রন্থ বা ধর্ম নিয়ে বসবাস করে এইভাবেই আমাদের পশ্চিমবঙ্গ মানে পরিচালিত হয়